হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কে বলুন দোকানে এখানে সব ধরনের জুতো পাওয়া যায় বাচ্চাদের বড়দের এবার আপনি কীরকম জুতো নেবেন হ্যাঁ আছে আছে দাম ওই আড়াইশো তিনশো দুশো হ্যাঁ পাওয়া যাবে সব রকম পাওয়া যাবে বাচ্চাদের থেকে বড় থেকে সব পাওয়া যাবে হিল চটি চপ্পল বর্ষার জুতো সব পাওয়া যাবে মানে একশো থেকে দেড়শো দু দু হাজার পর্যন্ত পাওয়া যাবে

আচ্ছা ঠিক আছে আসুন দেখে যান